হ্যাঁ নমস্কার স্যার আমি তো ব্যাংকের হ্যাঁ ব্যাংকের ব্যাপারে একটু এসেছিলাম ব্যাংকে তা আমার কাস্টমারের সঙ্গে তো খুব খারাপ ব্যবহার করে কারণ আমি একজন বয়স্কদের নিয়ে এসেছি দরকারি কাজের ব্যাপারে কিন্তু ব্যাংকের যা স্টাফ আছে তারা ওই কোনো কাজ সহজ করে না যাচ্ছে তাই করে বলে কারন কখনো বলে টি আই সি দিতে হবে কখনো বলে এই ডকুমেন্টস দিতে হবে ওই ডকুমেন্টস দিতে হবে কোনো কাজ সহজে করে দেয় না বয়স্কর এসে নানা রকম আর সমস্যায় পড়ে যাতে ওই ব্যাপারটা একটু করা যায় আপনি একটু দেখুন

হুম হুম কিন্তু বাড়ে বড়ে বাড়ে ডকুমেন্ট দিলে সেটা ফেল হয়ে যায় ফলে আবার দিতে হবে হচ্ছে না কোনো কাজ এইই

আচ্ছা আচ্ছা ঠিক